গ্রামের স্বাস্থ্যের উন্নয়নের কথা বলতে গেলে আমাদের গ্রামে হসপিটালও আছে ডাক্তারও আছে তবে দেখা যাচ্ছে এখন যেমন গর্ভবতী মা গর্ভপাত করার সময় হসপিটালে যাওয়ার দরকার পড়ে অবশ্য তো রাস্তাঘাটের খারাপের জন্য যেতে পারে না বা অ্যাম্বুলেন্স কল করলে ঘণ্টার পর ঘণ্টা লেট করে তাতে মায়ের ক্ষতি হয় বাচ্চারও ক্ষতি হয় ঘরে প্রসব হয়ে যায় দেখা যাচ্ছে এভাবে সমস্যা দেখা দেয় ডাক্তাররা হসপিটালে যখন যায় কম ডাক্তার থাকার কারণে চিকিৎসা লেটে করা হয় এবং বিভিন্ন রকম অ্যাম্বুলেন্সের প্রবলেম কম থাকলে দেখা যাচ্ছে একই দিনই কয়েকটা মায়ের প্রসব হবে সেখানে গিয়েছে অ্যাম্বুলেন্স নেই আরও কিছু অ্যাম্বুলেন্স লাগবে সেগুলোও দেখার দরকার ডাক্তার বাড়ানোর দরকার আমাদের এই গ্রামের রাস্তাঘাট এগুলোও ভালো করার দরকার গ্রামের সব কিছুই ভালো হসপিটালগুলো কিছুটা উন্নত করার দরকার যাতে আরও বেড বাড়লে আরও মায়েরা ভালোভাবে থাকতে পারে তাদের বাচ্চাগুলো সুস্থ থাকতে পারে হসপিটালের সমস্ত রকম ট্রিটমেন্ট যেগুলো যেখানে না হয় সেগুলো সমস্ত ট্রিটমেন্ট বাড়ানোর দরকার এবং বাচ্চাদেরকে সুচিকিৎসা দেওয়ার দরকার সরকার এইগুলো অবশ্যই করছে আমাদেরও লক্ষ রাখার দরকার তো সমস্ত মানুষ সকলেই তো পারে না তো কিছু কিছু লক্ষ রাখার দরকার যেগুলো সরকার পারে না সেগুলো বলে দেওয়া দরকার তো অ্যাম্বুলেন্সও বাড়ানোর দরকার ডাক্তার বাড়ানোর দরকার অবশ্যই